হ্যাঁ হ্যাঁ দুর্গম রাস্তা দিয়ে অনেক আমি বাইক চালিয়েছি দুর্গম বলতে আপনি খারাপ কোনো আর কি রাস্তা এরকম সম্মুখীন হয়েছি আমি একবার বোলপুর দিয়ে মোটামুটি এই সাঁইথিয়ার ভিতর দিয়ে যে রাস্তাটা পড়ে তো সেই রাস্তাটা এতটাই খারাপ প্রায়ই মোটামোটি তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তাটা খারাপ তো এত জ্যাম তারপরে একদিকে কাজ চলছে জানি না অনেক আমি প্রায় ওইদিকে যাতায়াত করি তা এখনও পর্যন্ত আর কি আর কি আহ দেখলাম না যে কাজ টা আর কি হয়েছে তো প্রচুর জ্যাম আর এমনি তো রাস্তাঘাট খুবই খারাপ তো জোরে চালানোর কোনো বাগই নাই তো এরকম আমি অনেক জায়গায় আর কি সম্মুখীন হয়েছি তো সম্মুখীন আপনি যখনই পড়বেন তো আপনি খুব সতর্ক বা সাবধানভাবে গাড়ি চালানো উচিত কারণ লরি বাস ওই দিকটা তো আপনার হাইওয়ে পড়ছে তো ওইদিকে প্রচুর আর কি বাস লরি আছে মানে আপনি কিছুতেই আপনি ওভারটেক করে এগিয়ে যেতে পারবেন না তো রাস্তাগুলো অবশ্যই ঠিক করাার দরকার এরকম অনেক সম্মুখীন হয়েছে তারপর আমি আরেক জায়গায় এই আপনার কাঁধে থেকে যেটা নগর গিয়েছিলাম তো এদিকে রাস্তাটাও খুব একটা ভালো না এই কাঁধে থেকে কুড়ির রাস্তাটা ভালো তারপরে রাস্তাটা তারপরে জঘন্য পরিমাণে তো ওই দিকটা খুব অ্যাক্সিডেন্টের সম্মুখীনও হচ্ছে মানে কি একটি ঘটনা শুনছি আমরা তো খবরও শুনতে পাচ্ছি যে এরকমাক অ্যাক্সিডেন্ট হয়েছে আর এরকম আর কি সমস্যা হচ্ছে বা আমি এইসবে আর কি রাস্তার দুর্গম রাস্তা দিয়ে আমি বাইক আর কি চালিয়েছি বা সম্মুখীন হয়েছি